আমাদের মাছ ধরার বড়ো বড়ো পুকুর আছে মাছ ধরার জন্যে বড়ো বড়ো পুকুরের দরকার বর্ষাকালের সময় আমাদের অনেক সময় বাঁদের মাছ বেরিয়ে দুর দূর দূরান্ত চলে যায় সে মাছ অনেক লোক হাতে করে জল সেঁচে ধরে মাছ ধরার জন্যে বড়ো উপযুক্ত পুকুর চায় বাঁধ চায় এ পক্ষে আমাদের মাছ ধরাার খুব সুবিধা হয় বর্ষাকালের সময় অনেক মাছ দূর দূরান্ত চলে যায় বেরিয়ে তখন জল ধরে রাখা যায় না বাঁধে আমাদের পুকুরে বড়ো পুকুরে জল দূষিত হয়ে যাওয়ার কারণে বড়ো বড়ো মাছ মারা যায় সে মাছ ডবার থেকে তুলে ফেলা হয় জলটা তখনই দূষিত হয়ে যায় যখন জল দূষিত হয়ে যায় তখন আমরা নানারকম চুন টুন দিয়ে জলটাকে পরিষ্কার করে রাখি এই ডোবার বাঁধের আশেপাশে পাড়ে গাছ থাকলে পাতা পছেি পাতা পড়ে সেই পাতা পছেি জল নষ্ট হয়ে যায় তখন জল দূষিত হয়ে যায় জল দূষিত দূর করার জন্যে আমাদের চুন টুন এসব ব্যবহার করি জল পরিষ্কার হয়